যেমন গাড়ি আসার ফলে মানুষের কিছু একটা একটু সুবিধা হয়েছে কেননা আগে আগে যেমন পায়ে হেঁটে কোথাও যেতে হতো এখন কিন্তু সেটা আর পায়ে হেঁটে যাইতে হয় না গাড়ি আসার পরে অনেকটা সুবিধে হয়ে গেছে এমন ভ্রমণে যেতে হলে যে রাস্তাটা তিন চার দিনের মধ্যে যাওয়া হতো এখন এমন সব গাড়ি আধুনিক গাড়ি এসেছে তারা মোটামুটি এক দু দিনের মধ্যেই নিয়ে যেয়ে পৌঁছে দেয় আর ওটা ওইটা ভালো হয়েছে ওইটা মানে যত দিন যাচ্ছে তত মানুষ একটু করে উন্নত হচ্ছে আরও মানে কী বলবো ওইটা অনেক মানে অনেক দূরত্বটাকে অনেকটা সামনে নিয়ে চলে এসেছে জীবনযাত্রার ইয়াতেও অনেকটা উন্নত হয়েছে হঠাৎ হঠাৎ হঠাৎ করে কোনও শরীর খারাপ হয়ে গেলে তখন আগেকার যুগে খাট টাট এইসব ব্যবহার করে মানুষে চার চার পাঁচজন আমাকে কাঁধে করে নিয়ে যেতে হতো এখন কিন্তু সেই সুবিধাটা পাওয়া গেছে গাড়িঘোড়া আসার পরে এখন আর মানুষের সেরকম একটা অসুবিধা হয় নে এখন মোটামুটি দু পাঁচ মিনিটের মধ্যেই দশ মিনিটের মধ্যেই নিয়ে যেয়ে পাশাপাশি কোনও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেয়ে তাকে দেখানো হ যাচ্ছে তার সাধারণত সেটুকুটা সুস্থ হয়ে ঘরকে আসছে রাস্তাঘাটের মোটামুটি উন রাস্তাঘাটের উন্নতি হয়েছে সেরকম কোনও অসুবিধা নাই আর পরিবহনের সমস্যা হয়েছে অন্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে মাল লিয়ে আসে পর মানুষের চাহিদা মেটাতে পারছে কী বলবো আর